হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি জুতোর দোকান থেকে বলছি কী সাহায্য করতে পারি

হ্যাঁ চেঞ্জ করা যাবে কী কোম্পানির জুতো নিয়েছিলে ও কবে আসবে না দুদিনের মধ্যে আসতে হবে একটা গ্যারেন্টি কার্ড দিয়েছিলাম কার্ডটা কি আছে হ্যাঁ তাহলে আমি জুতোটা নিতে পারব ওটা নিয়ে আসবে

আপনি কখন আসবে কটার সময় হুম আপনি আপনি এবার খাদিম আপনি এবার খাদিমের জুতো নেবেন ওটা খুব ভালো ওটা অনেক ওটা অনেকে নিয়েছে ঠিক আছে রাখছি তাহলে